আমার প্রিয় ঋতু শীত শীতকাল আমার খুব পছন্দ এবং শীতকালের ক্ষেত্রে রাত্রিতে ঘুমানো জেনো লেপ মুড়ি দিয়ে ঘুমানো প্রথম দ্বিতীয় হলো সকালে যখন উঠলাম রোদের তাপ নেওয়া বা সকালে আগুন জ্বেলে আগুন পোহানো যে আমাদের এখানে একটা জায়গা আছে আগুন পোহানোর সেই আগুন পোহানো এবং শীতকালে খাওয়াদাওয়া থেকে শুরু করে শাকসবজি প্রচুর পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় আমরা শাকসবজি থেকে শুরু করে শীতের যে খাবারটা আমরা সবই পরিমাণ মতো পাই এখানে পরবর্তী শীতের যে আরামটা শীতের নলের খেজুর গুড় এইখানে আমাদের এইখানে স্থানীয়ভাবে তৈরি হয় নলের খেজুর গুড় খুব প্রিয় আমার তাই শীতকালটি আমার ঋতু হিসাবে আমার কাছে খুব পছন্দের এবং শীতকালকে আমি খুবই ভালোবাসি